আমার জীবনে বিজ্ঞান নির্ভর পরিবর্তন অনেক কিছুই ঘটেছে এবং সেটা প্রত্যেকের জীবনেই ঘটে থাকে বিজ্ঞান প্রযুক্তি যদি না থাকত তাহলে আমি কম্পিউটারের সামনে বসতে পারতাম না এবং কম্পিউটার যদি না জানতাম তাহলে আমি আজকে রোজগার করতে ব্যর্থ হতাম কোন কিছুই আজ কম্পিউটার ছাড়া হয় না আমি যদি লেখক হই সেটাও আমাকে লিখতে হবে কম্পিউটারেরই কিবোর্ডের মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তি শুধুমাত্র রোজগারের ক্ষেত্রে নয় রোজগারের ক্ষেত্রে তো রয়েইছে এবং সব কিছুই বৈজ্ঞানিক পদ্ধতিতেই হচ্ছে বৈজ্ঞানিক বিজ্ঞান ছাড়া আমরা আসলে আমাদের কোন অস্তিত্ব নেই শুধুমাত্র অস্তিত্ব রয়েছে বিজ্ঞানেরই এবং বিজ্ঞান না থাকলে কোন মানুষই রোজগার করতে পারবে না সব কিছুই আমাদের হয় একটা সাইন্টিফিক ওয়েতে তো বিজ্ঞান ছাড়া আমরা কিছুই করতে পারব না